আমি দর্শক এবং অংশগ্রহণকারী হিসেবে আমার সবচেয়ে স্মরণীয় ক্রীড়া অভিজ্ঞতা আমি বর্ণনা করতে পারি এক্ষেত্রে বিশ্বকাপ ম্যাচ স্টেডিয়াম পরিদর্শন এবং আন্তর্জাতিক ম্যাচও অনেক রয়েছে দর্শক হিসেবে আমার মনে আছে দুহাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে রোমাঞ্চকর ম্যাচ বলে আমার মনে হয়েছে দুহাজার কুড়ির অলিম্পিক গেমস ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টলি বিশেষ করে একশো মিটার দৌড় সর্বদা দর্শকদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ থাকে এবং টানটান অনুভব পাওয়া যায় ওখান থেকে সেখান থেকে আমি অনেকটা উত্তেজনা পেয়েছি এছাড়া দুহাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ম্যাচটি ছিল দুটো দলের মধ্যে একটি তীব্র লড়াই লিওনেল মেসির জন্য একটি স্মরণীয় একটি খেলা এছাড়া দুহাজার কুড়ির টোকিও অলিম্পিক পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে যে স্বর্ণপদক জিতেছিলেন সেটিও আমার খুবই ভালো লেগেছে একজন অংশগ্রহণকারী হিসেবে আমি প্রথম যে গোল করা যখন অনেক খেলোয়াড় জন্য তারা তাদের প্রথম গোল করার স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে আমি প্রথম একটি বড় ম্যাচে নেমে সেখানে প্রথম গোলটি আমি দিয়েছিলাম একটি দলের অংশ হিসেবে জয়ী হওয়া ওই যে খেলাটি আমি খেলেছিলাম দলের সাথে একদল হয়ে দলবদ্ধভাবে কাজ করে আমরা সেই ম্যাচটি জিতেছিলাম সেটির জয় অনুভব করা এক অতুলনীয় বিষয় একটি বড় খেলায় অংশগ্রহণ করা একবার খুব মনে আছে আমরা কলেজের হয়ে একটি খেলা খেলতে গিয়েছিলাম সেখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা দলের মধ্যে খেলা হয়ে আমরা ফাইনালে গিয়েছিলাম এবং সেখানে কাপটা আমরাই এনেছিলাম এই সমস্ত ঘটনাগুলো আমার মনের এক কোণে পড়ে রয়েছে এবং এইগুলো আমার মনে করতে খুবই আনন্দ মনে হয় মনে